শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জনে বিভিন্ন বিষয় পছন্দ করে অনেকে উচ্চমাধ্যমিক দেওয়ার পর কলা নিয়ে পড়ে কেউ বানিজ্য নিয়ে পড়ে কেউ বিজ্ঞান নিয়ে পড়ে কেউ কৃষি নিয়ে পড়ে কেউ প্রকৌশল নিয়ে পড়ে কেউ বা আবার আইআইটি নিয়ে পড়তে চায় কেউ মেডিক্যাল নিয়ে পড়তে চায় কেউ বি এড কেউ এম এড এরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে পড়তে চায় বিজ্ঞান নিয়ে অনেকে পড়ে আবার অনেকে উচ্চমাধ্যমিক দেওয়ার পর নার্সিং কোর্সে ভর্তি হয়ে যায় এবং নার্সিং নিয়ে পড়াশোনা করে এখন অনেকে আবার কৃষি নিয়ে পড়াশোনা করছে কৃষির চাহিদা দিন দিন বাড়ছে অনেকে শিক্ষার্থীরা বি গে বি এড করে তারা স্নাতক পাশ করে স্নাতক পাশ করার পর বি এড করে কেউ আবার স্নাতকোত্তর পাশ করার পর বি এড করে তারপর এম এড করে তারা শিক্ষক হয় আবার অনেকে উচ্চমাধ্যমিক দেয়ার পর ডি এল এড করে তারা টেট পরীক্ষা দেয় এবং তারা শিক্ষক হয় এতে তবে বেশিরভাগ শিক্ষার্থীদের এখন সবথেকে পছন্দর বিষয় হয়ে উঠেছে নার্সিং কোর্স বা মেডিকেল কোর্স নার্সিং কোর্সেতে বেশিরভাগ পছন্দর হয়ে উঠছে কারণ নার্সিং কোর্সে বি এস সি নার্সিং করলে চার বছর পড়ার পরই তারা একটা চাকরির সুযোগ পায় সরকারি না হলেও বেসরকারি সংস্থাতেও তারা অন্তত চাকরির সুযোগটা পেয়ে যায় আবার অনেকে মেডিকেলটাকেও খুব বেশি পছন্দ করে সে ক্ষেত্রে তারা উচ্চমাধ্যমিক দেয় এবং উচ্চমাধ্যমিক দেওয়ার পর মেডিকেলের পরীক্ষা দেয় সাফল্য অর্জন করে এবং মেডিকেল নিয়ে পড়াশোনা শুরু করে এবং দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করার পর তারা তাদের সার্টিফিকেট নেয় এবং ডাক্তার হয়ে ওঠে এবং তারা তাদের সফলতা অর্জন করে